লিঙ্গ সমতা এখন তো অনেক লিঙ্গর পরিবর্তনও হচ্ছে বা তৃতীয় লিঙ্গও দেখা যাচ্ছে তৃতীয় লিঙ্গর মানুষজনেরও কিন্তু এখন সরকার আইন হয়েছে বিয়ে করা যাবে তাদের বাচ্চা কাচ্চা না হলেও তারা বিয়ে করতে পারবে তৃতীয় লিঙ্গও লিঙ্গ তারাও হচ্ছে যাদের তৃতীয় লিঙ্গ আছে তারাও খেলাধুলা করতে পারছে তারাও সব কিছুতে ইনভলভড থাকার চেষ্টা করছে সব কিছুর জন্য তারা তৈরি হচ্ছে মোকাবিলা করার জন্য তাদের এই পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা সরকারি জায়গাতেও আছে সরকারি পারফেক্টেও জব করছে বা সরকারি জায়গাতেও জব করছে তাদের জন্য অনেকগুলো স্কিম খোলা হয়েছে সেই স্কিমগুলোতেও তাদের সামান্য হলেও সরকার তাদের জন্য প্রতি মাসে একটা ভাতা দেওয়ার চেষ্টা করে ওই মানুষগুলোর জন্য ভাতা দেওয়া হয় সেই ভাতাগুলো পেয়ে যাতে তারা সুখী হয় বা তাদের পরিবার সুখী হয় তারা হয়তো বিয়ে করার পরেও দত্তক সন্তান নেয় তার পরে তারা